বর্তমান সময়ে অনলাইন ব্যাঙ্কিং খুবই আমাদেরকে সাহায্য করছে আমরা এখন বর্তমান পরিস্থিতিতে সবারই সময় খুব কম আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি যে যার মতো সবাই নিজের নিজের কাজ নিয়ে এখন ব্যস্ত থাকি আমরা তো বিশেষ করে বাড়ির বয়স্ক যারা আছেন বৃদ্ধ বৃদ্ধারা তাদেরকে ব্যাঙ্কে গিয়ে দাঁড়ানোর লম্বা সময়ের ব্যাপার হয়ে যায় ব্যাঙ্কে গিয়ে টাকা আদান প্রদান করার সেক্ষেত্রে অনলাইনের ক্ষেত্রে কি হয় আমরা বাড়িতে বসি বা যেখানে যেতে পারি খুব সহজের খুব সহজেই আমরা টাকাগুলো আদান প্রদান করতে পারছি তো সেই কারণে আমরা

অনেক মানুষের ফাঁদে ফেলছেন অনেক অনেকভাবে মানুষদেরকে ভুল প্রমাণিত হতে হচ্ছে ঠকে যাওয়ার ভয় থাকছে সেক্ষেত্রে খুবই সাবধান অবলম্বন করতে হবে সাবধানতার সঙ্গে আমাদেরকে থাকতে হবে হ্যাঁ তবে হ্যাঁ অবশ্যই ভালো অনলাইন পরিষেবা একদম খুবই ভালো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার একটা কারণ আমরা হয়তো বর্তমানে ট্রেনে বাসে যখন জার্নি করি তখন হয়তো দেখা গেল আমরা মানি পার্স আনতে ভুলে গেছি আমাদের কাছে কোনো টাকা নেই আমরা তখন সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আমরা আদান প্রদান করতে পারবো আমাদের কোনো অসুবিধা হবে না